প্রাকৃতিক পরিবেশ বলতে যেরকম আমাদের প্রাকৃতিক পরিবেশ খুবই খারাপ হচ্ছে এই কারণে যে আমাদের এই যে গাছপালা এই জঙ্গল সব কেটে সব বড় বড় ব্যাবসায়ীরা সেই সব গাছপালা কেটে নিজেদের মুনাফার জন্য এই সব গাছপালাগুলো কেটে নিয়ে যাচ্ছে এর জন্য সাধারণ মানুষের বা আমাদের প্রকৃতির সৌন্দর্য নষ্ট হচ্ছে আমাদের অক্সিজেন কমে যাচ্ছে আবার যার জন্য কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে প্রকৃতির মধ্যে ছড়িয়ে পড়ছে তারপরে পর্যাপ্ত পরিমাণে এখন গাড়িঘোড়া হয়ে গিয়েছে অনেক যার জন্য প্রকৃতির এই গাড়িঘোড়ার ধোঁয়ার জন্য প্রাকৃতিক পরিবেশটা নষ্ট হচ্ছে তারপরে রয়েছে প্লাস্টিক এই প্লাস্টিকের জন্যও আমাদের প্রাকিতিক অনেক অবস্থা খুবই খারাপ হচ্ছে যে রকম জল নিকাশির ব্যবস্থা এইগুলো জাম হয়ে যাচ্ছে সেরকম মেনটেনেন্স হচ্ছে না সরকার থেকে সেইগুলো মেনটেনেন্সও করছে না এই সবের জন্য প্রাকৃতিক পরিবেশ খুবই খারাপ হচ্ছে এই সবের পরিপেক্ষিতে এই জল নিকাশির জন্য আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটা জেলাতেই প্রতিবছরই যেরকম বন্যা হয় তার জেরে এর জন্য আরও কিছু কিছু যেরকম ঘটনা আছে এই প্রতিবছর দেখবেন গঙ্গাসাগর মেলায় প্রতিবছর একটা না একটা নৌকাডুবি হয় এর কারণ হচ্ছে কী যে নৌকাগুলো চলে তাদের যা যা ক্যাপাসিটি যা মানুষ বহনের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির থেকে বেশি পরিমাণে মানুষ বা জিনিসপত্র নিয়ে তারা চলাফেরা করে যার জন্য এই নৌকাডুবিগুলি হয় তারপরে ধরুন এই যে বন্যা হয়েছে দু হাজার কুড়ি সালে আমফান বন্যায় প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে অনেক গাছপালা নষ্ট হয়েছে অনেক ঘর বাড়ি নষ্ট হয়েছে মানুষের প্রচুর মানুষের ক্ষতি হয়েছে তারপরে আরও কিছু রয়েছে যেরকম ধরুন এই এএমআরআই হসপিটালে আগুন লেগেছিল সেই আগুনে প্রচুর যেরকম রোগী অনেকে ওই আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা গিয়েছে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও যেরকম এই ফেরিঘাটগুলোর খুবই অবস্থা খারাপ হয়েছে সরকারের ঠিক মতো পরিচালনা না করার জন্য এই সব ফেরিঘাটগুলো জলোচ্ছ্বাসে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাছাড়াও রয়েছে আমাদের যেরকম আমফানের মতো আরও কিছু বুলবুল ঝড় হয়েছিল সেই ঝড়েও অনেক ক্ষতি হয়েছে তাছাড়াও কিছু বছর আগে সুনামি হয়েছিল সেই সুনামিতেও অনেক ঘরবাড়ি ভেঙে গিয়েছিল তারপরে আপনার কলকাতা শহরে এই ব্রিজ ঠিক মতো না মেটেরিয়াল দেওয়ার জন্য এই ব্রিজ ভেঙে পড়েছে তাতেও অনেক গাড়িঘোড়াও ক্ষতি হয়েছে অনেক মানুষেরও ক্ষতি হয়েছে